হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণেই বাচ্চারা আজকাল খেলাধুলো করে না কারণ তাদের হাতে মোবাইল এসে গেছে তারা বাড়িতে বসে বসেই গেম বিভিন্ন ধরনের সিনেমা কার্টুন এই সব দেখেই কাটিয়ে দিচ্ছে শারীরিক যে খেলাধুলা করা দরকার সেইটা আর করছে না তো এর জন্য বাচ্চাদের কাছ থেকে মোবাইল ট্যাব কম্পিউটার এগুলো ব্যবহার খুব কমই করতে দেওয়া উচিত যাতে করে বাচ্চারা মাঠে ক্রিকেট ফুটবল এগুলোই বেশি খেলতে যায় বা এতেই খেলতে অ আর এই জিনিসগুলোকে খেলতে খেলাতে আরো যদি উন্নতি করা যায় বা বাচ্চাটাকে প্রত্যেকদিন একটা দায়িত্ব আছে তার গার্জেনেরও অবশ্যই দায়িত্ব যে তাকে অন্তত বাইরে খেলতে নিয়ে যাক সকল সকল সময় ওই ফোন বা মোবাইল বা কম্পিউটারের সামনে না বসিয়ে রেখে বাইরে মাঠে খেলতে নিয়ে নিয়ে গেলে ওদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এবং ওদের আরো মানসিক দিক বা এর দিকটা আরো উন্নতি হবে কিন্তু ওই মোবাইলের মোবাইল থাকলে ওইগুলো কিছুই হবে না তো এর জন্য মোবাইলটা বাচ্চাদের কাছ থেকে নিয়ে নেওয়াই উচিত